আমার পরিবারে সদস্য বলতে রয়েছে আমি আমার স্ত্রী এবং আমার দুই পুত্রসন্তান এবং আমার একটি মেয়ে ছিল যার বিবাহ হয়ে গিয়েছে এবং পুত্রসন্তানদেরও বিয়ে হয়ে গেছে এবং তারা তাদের স্ত্রী এবং তাদের একজনের একটি ছেলে এবং একজনের একটি মেয়ে রয়েছে আমরা সংযুক্ত পরিবারে এখন রয়েছি সবাই একসঙ্গেই থাকি এবং আমাদের বন্ধুদের মধ্যে অধিকা অনেকেই এখন গ্রাম ছেড়ে শহরে চলে গেছে তাদের ছেলেমেয়েদের সাথে এবং কিছু কিছু বন্ধু রয়েছে দু তিনজন তাদের সঙ্গে আমরা প্রতিদিন সকালবেলায় হাঁটতে বার হই ওই এবং বিকেলবেলাতেও হাঁটতে বার হই ওই এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে যাই এবং তাদের সঙ্গে বিকেলবেলাতে এ ক্লাবে যেয়ে পর আমরা কিছু ক্রাম প্রভৃতি খেলি এবং আড্ডা দিই